হ্যাঁ বলছি বুক সেলার বলছেন কি ও বলছিলাম যে আনার ওখানে হোল সেলার বুক মানে আমি বই নিতে চাই হোল সেলার তো কীরকম কি ডিসকাউন্ট টাউন্ট কীরম থাকবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট

আচ্ছা আমি যদি কোনো বই রিকোমেন্ড করি ঠিক আছে তো আপনাকে ধরো স্পেশালভাবে আমি রিকোয়েস্ট করে কোনো বই ধরো অডার দেবো স্পেশালভাবে হ্যাঁ তো সেটা কি আনা যাবে আচ্ছা তো ঠিক আছে তাহলে আর ওই মানে সেখানে কি এরকম ছাড় টার পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ও আপনাদের ওখানে সব বা মানে কী বারে কী বারে খোলা থাকে

ও ঠিক আছে আপনাকে আমি মোটামুটি যোগাযোগ করে নেবো খনে ঠিক আছে রাখছি